হ্যালো ট্রাভেল এজেন্সি আমি পুরুলিয়ার অযোধ্যা থেকে কথা বলছিলাম আমি সকাল ছটার সময় একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু এখন ছটা দশ বাজে এখনো অবধি ক্যাবটি এসে পৌঁছোয়নি আমি আমার বাড়ির লোকের সাথে এক দর্শনীয়স্থানে ভ্রমণের জন্য যাওয়ার ছি যেতাম তো ক্যাব ড্রাইভারকে আমি কল করছি কিন্তু সে এখনো অবধি কল রিসিভও করছে না কোনো কথা বলছে না কোনো জানা যাচ্ছে না সে আসবে কি আসবে না তাই দয়া করে আমার আমার যে অসুবিধার যে কমপ্লেন সেটি আপনারা লিপিবদ্ধ করুন